হ্যালো হ্যাঁ বলছি এটা পূর্ব মেদিনীপুর থানা থেকে বলছেন

হ্যাঁ বলছি স্যার আমার আজকে একটা ব্যাগ হারিয়ে গেছে বা বুঝতে পারছি না যে কী হয়েছে ব্যাগটা আমার যত সম্ভব হারিয়ে গেছে স্যার ওই জন্য স্যার আমি একটা কমপ্লেন লেখাতে না স্যার হারিয়ে গেছে মানে সাসপেক্ট তো কেউ নয় স্যার এবারে ব্যাগটা হারিয়ে গেছে বলতে আমি ব্যাগটার আকৃতি আরে আপনাকে বলতে পারি হ্যাঁ স্যার কালো কালারের ব্যাগ ছিল সাফারি কোম্পানির ব্যাগ ছিল হ্যাঁ স্যার এবার ব্যাগটার মধ্যে স্যার আমার ছিল মানে পার্সটা ছিল আর কি স্যার ব্যাগটার মধ্যে যার মধ্যে স্যার হ্যাঁ কুড়ি হাজার টাকার মতন স্যার ছিল ব্যাগটার মধ্যে না না স্যার খারাপ জিনিস বলতে না স্যার স্যার স্যার না না স্যার ওই সব কিছু নেই স্যার আমার শুধু পার্সোনাল ডিটেলস ছিল এবং স্যার ও ওই আমার একটু পয়সা ছিল আর কি ওইটার মধ্যে স্যার হাজার টাকা কুড়ি হাজার টাকা স্যার হ্যাঁ স্যার ভালো অঙ্কেরই টাকা ছিল হ্যাঁ স্যার স্যার ওইটা না আমি এখন স্যার পূর্ব মেদিনীপুরে আছি এবার স্যার ওখানে আমি সকালবেলা পর্যন্ত ব্যাগটা আমার কাছে ছিল এবার স্যার আমি একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম এবার সেই রেস্টুরেন্টে খাওয়ার পরে আমার পকেটেও একটা মানি ব্যাগ ছিল সেই পকেটের মানি ব্যাগটা দিয়ে আমি বিল পেমেন্ট করে দিয়েছি এবার তারপর স্যার আমি চলে এসেছি এবার ব্যাগটা ওখানে রয়ে গেছে না কেউ তুলে নিয়ে চলে গেছে স্যার আমি ওইটা বুঝতে পারছি না আর কি হ্যাঁ জিজ্ঞাসা করার পরে ওরা কিছু তো বলছে না বলছে আমরা কিছু জানি না ওরকম ব্যাপারে সি সি টি ভি স্যার সি সি হ্যাঁ স্যার সি সি টি ভি ছিল কিন্তু তাদেরকে বলতে ওরা দেখাচ্ছে না সি সি টি ভি ফুটেজটা হ্যাঁ স্যার ওখানে আপনাদের ফোন করেছে এবারে আমি স্যার আপনাদেরকে এমার্জেন্সি নাম্বারে ফোন করেছি আমি স্যার আপনাদেরকে লোকেশানটা পাঠাতে পারি স্যার লোকেশানটা দেখুন স্যার যদি আপনারা একটু তাড়াতাড়ি কাজ করেন তাহলে আমার আর কি ব্যাগটা একটু উদ্ধার হয়ে যায় আচ্ছা স্যার ধন্যবাদ স্যার ঠিক আছে হুম হুম হুম